এখানে কিছু চ্যালেঞ্জ বা সমস্যাগুলি হলো যখন ঝড় হয় তখন রাস্তার মাঝে গাছ পরে যায় তখন যাতায়াতে অসুবিধা হয় এবং তাছাড়া রাতের বেলা এখানে বন্য প্রাণী রাস্তায় ঘোরাঘুরি করে সেই জন্য মানুষজন সন্ধে হলে আর বাইরে বেরোয় না এবং যাতায়াত করে না রাস্তা দিয়ে কারণ অনেক বন্য প্রাণী হাতি সিংহ বাঘ ইত্যাদি পশু প্রাণী যাতায়াত করে থাকে এ কারণে রাস্তায় খুব ভয়ানক হয়ে যায় তাই মানুষজন সন্ধের পর আর বেরোয় না এখানে অনেক হ্যাঁ সংস্থা রয়েছে ঝাড়গ্রাম সবুজ প্রাণী এগুলোর মধ্যেও তারা সাহায্য ও করে থাকে এবং এখানে নেতাদের কাছ থেকে কেউ তেমন সাহায্য নেয় না এবং যারা সাহায্য নেয় তারা তেমন কোনো সাহায্য পায় না সেবা ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম সবুজ প্রাণ এই সমস্ত সংস্থা থেকে তারা অনেক সাহায্য পেয়ে থাকে